হ্যাঁ পশ্চিম বর্ধমান আমাদের খুবই গুরুত্বপুর্ণ অন্যতম শিলের শিল্পাঞ্চল একটি রাজ্য সেখানে অনেকগুলি আমাদের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার মধ্যে আমাদের সর্বোচ্চ কয়লা সবচেয়ে প্রধানত এছাড়াও এখানে বালি লোহা বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি আমাদের এখানে আছে সময়ের সাথে সাথে এই ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে উন্নতর দিকে উন্নত শিখরে যাচ্ছে এমনকি আগে যা আগে যে অসুবিধাগুলো আমাদের সম্মুখীন হতে হতো যেমন আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা ইয়ে উন্নত ছিল না এখন সেগুলো ধীরে ধীরে গড়ে উঠেছে তার ফলে আমাদের শিল্পায়নে অনেক সুবিধা হয়েছে যেমন আমরা এখানে অনেক র মেটিরিয়াল বিভিন্ন রকম ইয়ে যেগুলো আমাদের শিল্পের জন্যে দরকার হয় সেগুলো আমরা পেয়ে থাকি এছাড়া এখানে আরও অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম শিল্প উদ্যোগ গড়ে উঠেছে বিভিন্ন নিম্নলিখিতভাবে আমাদের বাহ্যিক বাহ্যিক চাহিদা মেটাতে এবং শিল্পের ব ব্যবসার সামগ্রী সরবরাহ করতে টেক্সটাইল উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন গার্মেন্টস গার্মেন্টসের বিভিন্ন রকম এই শিল্প গড়ে উঠেছে শিল্প ব্যবসা উন্নয়নে এই জেলা একটি একটি উল্লেখযোগ্য জায়গায় ইয়ে আমাদের আমাদের এই রাজ্য এক উল্লেখ জায়গায় উল্লেখযোগ্য শিল্প রাজ্য হিসেবে প্রমাণিত হয়েছে এছাড়া টেক্স টেক্সটাইল গার্মেন্ট প্লাস্টিক রাবার গ্লাস ধাতু জুয়েলারি আগাগোড়া বিভিন্ন পণ্য পণ্য এখানে গড়ে উঠছে আস্তে আস্তে আমাদের রাজ্য অনেক অনেক ডেভেলপ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ এই জেলা পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলা উ উৎপাদনে প্রযুক্তিগত উন্নয়নে অগ্রমা অগ্রগামী ভূমিকা পালন করছে